আমাদের এই বাঁকুড়া জেলাতে অনেক কিছু সাধারণ সাধারণ চ্যালেঞ্জ রয়েছে বা অনেক কিছু সমস্যা রয়েছে যেগুলোর মুখোমুখি আমাদের এই এলাকার মানুষ দৈনন্দিন হয়ে থাকে যেমন ধরুন আমাদের এলাকা যে সমস্ত প্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ সেই সমস্ত জিনিসগুলির জন্য আমাদের এলাকার মানুষ দৈনন্দিন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় আবার ধরুন যেমন আমগোড়া আদিবাসী মহিলা উন্নয়ন সমিতি সেই উন্নয়ন সমিতির উন্নয়ন না হওয়ার জন্য এখানকার মানুষেরা দৈনন্দিন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাই আমাদের এই সমস্যাগুলিকে কীভাবে এ আমরা ব্য পরিবর্তন করতে পারবো বা এই সমৃদ্ধিগুলোকে কীভাবে প্রভাবিত করতে পারবো সেইটা আমাদের এখানকার কার মানুষজনদেরকে কিম্বা এলাকার নেতাদেরকে আমাদেরকে জানাতে হবে আমাদের এখানকার এলাকার নেতাদেরকে জানাতে হবে যে কীভাবে আমরা এই চ্যালেঞ্জ থেকে এই সমস্যাগুলো থেকে বের ভা বের হয়ে আসবো বা আমরা এই চ্যালেঞ্জের সমস্যাগুলোর সমৃদ্ধকে প্রভাবিত করতে পারবো বা উন্নতি করতে পারবো তাই আমাদের নেতাদের কাস থেকে এই বিষয়ে আমাদের সাহায্য নিতে হবে বা তাদেরকে আমাদের সাহায্য করতে হবে যাতে এই সমস্ত ও জিনিসগুলো যেন আমাদের উন্নতি সাধন করে যেমন আমাদের এখানকার যে প্রাপ্তবয়স্কদের জন্য যে প্রতিবন্ধীদের জন্য যে বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে সেই সমস্ত ব্যবস্থাই ভালোভাবে বিত্তি শিক্ষা দেওয়া উচিত আমাদের এখানকার মানুষজনদেরকে কারণ আমাদের এখানকার বয়স্ক মানুষেরা যদি ভালোভাবে এই প্রশিক্ষণ নিতে পারে বৃত্তিমূলক প্রশিক্ষণ তালে তাদের হয়তো অনেক উন্নতি হবে আর তাছাড়া আমাদের এখানকার যে আদিবাসী মহিলা রয়েছে আমগোড়ার যাদের যে উন্নয়ন সমিতি রয়েছে সে সব উন্নয়ন সমিতিতে তাদেরকে প্রতিদিন এমনভাবে উন্নয়ন করতে হবে যাতে তাদের উন্নয়ন থেকে আমাদের অনেক উপর উপকার হয়ে থাকে আর তাছাড়া বিভিন্ন ধরনের যে সমস্ত ও সমৃদ্ধির আরও কিছু রয়েছে সে সমস্ত সমৃদ্ধিগুলোকেও আমাদের বাড়িয়ে তুলতে হবে